সাঁতারের ভয় কাটিয়ে উঠতে প্রধান পদক্ষেপ হলো মনের শক্তিশালী উপস্থিতি ভয়টি কেবল আমাদের মাথায় থাকে এবং আমাদের অবশ্যই সাঁতারের জন্য পুলে ঝাঁপ দেওয়ার আগে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করে সেই ভয়গুলিকে চ্যালেঞ্জ করতে হবে আপনি প্রথমে অগভীর জলে সাঁতার কাটা শুরু করতে পারেন পাশাপাশি কোচের সাহায্যও নিতে পারেন এবং সাঁতারের যেসব সুবিধাগুলো আছে সেগুলো হলো সাঁতার মানুষের মনের অনেক শারীরিক ও মানসিক সুবিধা প্রদান করে আমাদের মনকে সতেজ এবং শিথিল রাখার পাশাপাশি সাঁতারের আমাদের স্বাস্থ্যের জন্য অনেক সুবিধা রয়েছে সাঁতার হার্ট এবং ফুসফুসের জন্য ভালো কারণ এটি আমাদের শরীরকে ফিট রাখে সাঁতার অনুশীলন করার জন্য প্রথমে একটি সাঁতারের পোশাক পরতে হবে এবং গগলস পরতে হবে চোখে পরে নিতে হবে এর জন্যে সবসময় মনকে খুব শান্ত রাখতে হবে এবং জলের উপরে ভাসমান অবস্থায় নিজেকে হালকা অনুভব করতে হবে তাছাড়াও সাঁতার কাটা একটা সমস্যা হলো নিজের উত্তেজনা এবং উদ্বেগকে দূর করতে হবে আমি যখন স্কুলে পড়েছি সেই সময় সাঁতার আমাদের জীবনের সবচেয়ে ভয়ের খেলা ছিল কিন্তু স্কুলে বাধ্যতামূলক অংশগ্রহণের কারণে আমাকে আমার দুশ্চিন্তা দূরে রাখতে হয়েছিল এবং আমার ভয়ের মুখোমুখি হতে হয়েছিল আমার সাঁতারের প্রশিক্ষক আমার ভয় কাটিয়ে উঠতে একটি বিশাল ভূমিকা পালন করেছিলেন এবং একবার আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে আমি যদি সাঁতার জানতাম তবে আমি ডুবে যাব না এটি আমি শিখতে এবং আয়ত্ত করতে অনুপ্রাণিত হয়েছিলাম আমার সাঁতার কাটার মধ্যে কোয়ালিটি আছে কি না আমি জানি না কিন্তু আমি যদি প্রশিক্ষণ নিতে পারি তাহলে অবশ্যই আমি সাঁতার সম্বন্ধে এগোতে পারব সুইমিং পুলে কিংবা সমুদ্রে কিংবা নদীতে যেখানেই আমি সাঁতার কাটতে যাই না কেন আমার একটু প্রশিক্ষণের দরকার প্রশিক্ষণ থাকলে মনে হয় আমি সাঁতার কাটতে সুবিধে পাব